নমস্কার জোম্যাটো থেকে বলছেন তো আচ্ছা আমি কিছু খাবার অর্ডার করব দশ প্লেট বিরিয়ানি আর দশ প্লেট চিলি চিকেন অর্ডার করব তো কত পড়বে আচ্ছা তিন হাজার টাকা আচ্ছা এত টাকা আচ্ছা একটু কম হবে না আচ্ছা হবে না আচ্ছা এখন কোনো কুপন উপলব্ধ আছে কি আপনি কি একটু বলতে পারবেন আমাকে আচ্ছা আপনি জানেন না আচ্ছা একটু দেখে বলুন কারণ না এতগুলো খাবার অর্ডার করলে কিছু তো ছাড় দেওয়া হয় ছাড় বা কুপন কিছু তো অন্তত থাকে আচ্ছা আপনি জানেন না আচ্ছা আপনি তাহলে জেনে আমাকে কি জানাতে পারবেন তাহলে আমি অর্ডারটা তাহলে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি দেখুন জানতে পারলে আমাকে জানান তাহলে আমি অর্ডারটা দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি